পশ্চিমবঙ্গের পরিবহনের ঐতিহ্যবাহী দিকগুলি বলতে গেলে সেই পুরনো দিনের কথাই বলতে হয় যেমন আমাদের স্থলপথে ছিল বাষ্পচালিত রেলইঞ্জিন ডবলডেকার বাস বাস মিনিবাস বড়ো বাস এবং অ্যাম্বাসাডার কারে আমরা পরিবহনের ব্যবস্থা আমাদে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গে ছিল তার পরবর্তী সেইসময় আবার টমটম রিক্সা ছিল হাতে টানা রিক্সা ছিল সেগুলো এখন পরিবর্তন হতে হতে এমন একটা জায়গায় ঠেকেছে ট্রাম ট্রাম ছিল সেই ট্রামও বন্ধ হওয়ার মুখে এবং এখন মেট্রো চালিত হয়েছে মেট্রোরেল হ্যাঁ পাতালরেল সেইসবে অনেক সুবিধা হয়েছে তারপর টমটম রিক্সা উঠে গেছে এখন অটো টোটো টোটোর রাজত্ব বেশি এখন পশ্চিমবঙ্গে মানে অনেককে বলা যায় যে পৃথিবীর চার ভাগ জল তিন ভাগ জলের আর এক ভাগ স্থলের মধ্যে তিন ভাগ টোটো আর এক ভাগ জল হ্যাঁ এরকম একটা পরিচালিত কথা এসেছে হ্যাঁ তো